গ্রামীণ জনগণের জীবনে খেলাধুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গ্রামের দিকে যেহেতু কোনও রকম জিম থাকে না সেই জন্য শরীরচর্চার একমাত্র উপায় হচ্ছে খেলাধূলা বা নিজেদের মধ্যে করা ব্যায়াম অনেকেই ব্যায়ামের জন্য সাধারণত ট্রেনার নিয়ে থাকেন কিন্তু গ্রামের অর্থনৈতিক অবস্থা অতোটাও উন্নত সাধন না হওয়ার কারণে সকলেই ব্যায়াম করার জন্য ট্রেনার নিতে পারেন না ভরসা থাকে শুধুমাত্র নিজেদের ওপরেই সেই জন্য গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলো করেই তাদের শরীরকে সুস্থ এবং ফিট রাখে বাইরে শহর এলাকায় দেখা যায় যে ছেলেমেয়েদের খেলাধুলো শেখানোর জন্য সাধারণত কোচ নিয়োগ করা হয় কিন্তু গ্রামের অর্থনৈতিক অবস্থা এতোটাই কমজোর হওয়ার কারণে কোচ নিয়োগ করতে পারে না তাদের বাবা মায়েরা তারা নিজেরাই খেলাধুলো করে তাদের নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে খেলাধুলো আমাদের জীবনে অত্যন্ত জরুরি একটি অঙ্গ আমাদের জীবনে যেমন পড়াশোনার প্রয়োজন হয় পড়াশোনার সাথে সাথে আমাদের জীবনে খেলাধূলাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে খেলাধূলাকেও জীবনের একটি প্রতিদিনের অঙ্গ হিসেবে গড়ে নিতে